বলছি আপনি কি আসিফের বাবা বলছেন হ্যাঁ আমি ওর স্কুলের টিচার বলছি মিস শান্তনা তো বলছি আপনি তো নিশ্চয়ই শুনেছেন আপনার বাচ্চার কাছ থেকে যে আমাদের স্কুলে একটা ইন্টারেস্কুল কলেজ ইন্টারস্কুল যে চ্যাম্পিয়নশিপ লেবেলের গেমটা হয় সেটা এবছর আমাদের স্কুল থেকে অর্গানাইজ করছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন হ্যাঁ তো সে সম্পর্কে একটু কথা ছিল আপনার কি পাঁচ সাত মিনিট সময় হবে স্যার আমার সাথে একটু কথা বলার আচ্ছা স্যার বলছি আপনার ছেলে তো নিশ্চয়ই এখানে পার্টিসিপেট করেছে ও মনে হয় ফুটবলে পার্টিসিপেট করেছে তো আপনি তো জানেন যে আপনার ছেলে খুবই ভালো খেলে ফুটবল তো আমাদের এইখান থেকে এই গোটা ওয়েস্টবেঙ্গলে যত স্কুল আছে সমস্ত ইস্কুল থেকে যে সব প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে কম্পিটিশন হয়েছে সেই জেলার বিধায়ক জেলার যারা হেড তো প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের কে নিয়ে আমাদের স্কুলে একটা রাজ্যস্তরে একটা খেলানো হচ্ছে তো স্যার এটাতে আপনার ছেলে তো পার্টিসিপেট করেওছে তাছাড়া সেদিন আমাদের এখানে বড়ো করে প্রোগ্রাম হচ্ছে প্রচুর গণ্যমান্য ব্যক্তি আসছে কলেজের প্রফেসার আমাদের বর্ধমান কর্পোরেশনের হেড বা চেয়ারম্যানও আসছেন তো স্যার এইদিন আমাদের এখানে অনেক কিছুই আছে আপনাকে সেই জন্য আপনাকে ফোন করা হল আপনারাও যাতে সেদিন ওই অংশগ্রহণ করেন আপনার ছেলেকে আপনি সাপোর্ট করার জন্য অবশ্যই নিশ্চয়ই আসবেন তারপর তো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসার জন্যও নেমন্তন্ন জানানো হচ্ছে ফি নয় স্যার আপনি ডোনেশনের জন্য একটা আপনি ওই যেটা ইচ্ছা হবে যে এত বড়ো একটা প্রোগ্রাম তার তো নিশ্চয়ই একটা খরচ পাতি আছে আপনারা জানেন তো সেই হিসাবে যদি আপনারা কিছুটা ডোনেশন করতে পারেন তো খুবই সুবিধা হয় আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে স্কুল থেকে বা কর্পোরেশন থেকে কিছু পেমেন্ট সাহায্য আমাদেরকে করানো হচ্ছে কিন্তু যেহেতু এটা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে জড়িত নয় আপনাদের পুরোটাই আলাদা হেল্প বা ওয়ার্ক এডুকেশনের সাথে জড়িত তো সেই হিসাবে আমাদের ফান্ডটা একটু কম পড়ছে সোশ্যাল আমি রিকোয়েস্ট করবো যে আপনি যেন কিছু একটা ডোনেট করেন আর আশেপাশে যদি আপনার পরিচিত থাকে তাদেরকেও একটু যদি মোটিভেটেড করেন ডোনেট করার জন্য তাহলে খুবই আমরা কৃতজ্ঞ থাকবো তো স্যার আপনি মোটামুটি কতটা ডোনেট করতে পারবেন স্যার আমরা তো সব একটু বেশিই আশা করছি আপনার কাছ থেকে ওকে স্যার থ্যাংক ইউ বলছি স্যার আপনি আপনি তো পাঁচশো দিচ্ছেন তো যদি আপনার পরিচিতর মধ্যে কেউ থাকে তো যদি তাদেরকেও যদি একটু রিকোয়ার করেন রিকোয়ারমেন্ট করেন যে হ্যাঁ একটু দেওয়া উচিত তো স্যার তাহলে আমরা আরও খুবই উপকৃত হব আর অবশ্যই স্যার অবশ্যই স্যার আপনি আসবেন আপনার বাচ্চাকে মোটিভেটেড করার জন্য কারণ ও খুবই একটা ট্যালেন্টেড ছেলে অবশ্যই আসবেন হ্যাঁ ওকে ওকে থ্যাংক হ্যাঁ স্যার ওখানে বাচ্চাদের জন্য তো অবশ্যই টিফিনের ব্যবস্থা আছে এবং বড়ো যারা আমাদের গেস্ট বা অতিথি আসবেন তাদের জন্যও দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে ওকে ওকে থ্যাংক ইউ স্যার রাখ রাখ রাখছি